হ্যাঁ বলুন হ্যাঁ ফুল সব রকম ফুল পাওয়া যায় আপনার কী ফুল লাগবে বলুন হ্যাঁ সব রকম ফুলই পাওয়া যাবে কেমন আছো হ্যাঁ হ্যাঁ বাড়ির সবাই ভালো

ফুল কী কাজে লাগবে ও হ্যাঁ পুজোর মার্কেটিং হয়ে গেছে হ্যাঁ কিছু কিছু হয়েছে হ্যাঁ তোমার বাচ্চাটা কেমন আছে এবার কোন ক্লাস হলো তোমার ও আর দাদা ভালো আছে আচ্ছা যাবো খনে ঠিক আছে আমার একটা কাস্টমার এসেছে রাখছি তাহলে